আমার এলাকায় আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে একটি হাসপাতালও আছে এবং কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রও রয়েছে সেখানে সহজেই চিকিৎসা করা যায় বা চিকিৎসা পাওয়া যায় তা সেগুলো সহজেই অ্যাক্সেসযোগ্য আর সেগুলোর অবস্থানও আমার বাড়ির থেকে খুব কাছাকাছি এবং সেই চিকিৎসা পদ্ধতিও সেখানকার খুব ভালো এবং ওষুধ টষুধ সেখান থেকেই পাওয়া যায় সেই চিকিৎসাগুলোতে আমাদের খুব উপকার হয় তাই আমরা সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যাই এবং একটু বেশি কিছু জোর হলে আমরা হাসপাতালে যাই